আমি সকালে এক ঘন্টা ঘড়ি হাতে পরে হাঁটতে যাই বিকালেও ঘড়ি পরে এক ঘন্টা হাঁটতে যাই সময় দেখি কতো সময় হাঁটলাম ওই হাত ব্যথা ঘাড় ব্যথা এগুলো কমায় আমি ছোটোবেলা তখন স্কুলে যেতাম মাস্টারমশাইরা বলতো খেলায় নাম দিবি ওই একশো মিটার দৌড় অনেকে নাম দিয়েছি খেলায় প্রাইজও পেয়েছি আর ওই হাঁটি এখন স্কুলে যাওয়ার তখন মাস্টার বলতো তুই পারবি ছুটতে আমিও ভরসা করে সাহস করে মাস্টারমশাইয়ের সঙ্গে ওই খেলার মাঠে একশো মিটারে দৌড় ছুটেছি বা ছুটতাম এখন এখন শ্বশুরবাড়ি এসে এখানে বয়স হয়ে গেছে এখানে আমাদের খেলার মাঠ আছে সবাই বলতো যে না বড়োরা খেলা হোক তখন আমরা ওই খেলায় দৌড়ে নাম দিতাম আলু দৌড়েও নাম দিতাম ছুটাও নাম দিতাম বলে বয়স্কদের নিয়ে খেলা সবাই হাসাহাসি করত আমরা বল তোরা হাস তোরা ছোটোবেলায় এরম খেলতে নি আমরা তখন তো খেলতাম এখন বড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছি এখন খেলবো না তাই এখন আমরাও খেলে তোদের সঙ্গে প্রাইজ নেব